হ্যালো হ্যাঁ বলছি ফুলের ফুলের দোকান তো হ্যাঁ এখন মোটামুটি কি ফুল আছে রজনীগন্ধার চেন আছে তো হ্যাঁ এখন কত করে দাম কত করে যাচ্ছে হ্যাঁ আরে আর গাঁদা গাঁদা ফুলের চেন হবে আর ও গাঁদা ফুলের ওইটা কি একটু কমে কমে কিছু হবে কি একটু কম এতে দশ পিস ওই পনেরো টাকা সেই রকম এতে আসবে কি আচ্ছা তা গাঁদা ফুলের ধরুন ওই চল্লিশটার মতো লাগবে আর ওই রজনীগন্ধাটা তিরিশ টাকা বললেন ওটা কি কুড়ি টাকাতে চলে আসবে তো আচ্ছা পঁচিশ করে তাহলে ওটা মোটামুটি পঞ্চাশ পিসের মতো এই রকমেয়ে করে দিন আর এমনি গোলাপ টোলাপ আছে তো গোলাপ বা পদ্মফুল হ্যাঁ গোলাপ ফুল কত করে পিস যাচ্ছে আচ্ছা সত্তর টাকা ডজন ওটা একটু কম সম করে নেবেন কো আর পদ্মফুল ক টাকা করে পিস যাচ্ছে ক টাকা এক একটার দাম আর পদ্মগুলের দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না আচ্ছা তাহলে ওই ধরুন পদ্ম ফুল